হ্যাঁ আমি একবার কবাডি খেলতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম যে আমার বাড়ির আত্মীয়জন সবাই সেখানে আছে আমার একটা আত্মীয় বাড়ির পাশেই সেখানে কবাডি খেলতে গিয়েছিলাম এন্ট্রি কেটে সেখান থেকে টাকা দিয়ে এন্ট্রি কেটে খেলতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে খেলার সময় দেখি সবাই আমাকে দেখে আমি একটু ভালো খেলছিলাম আমাকে সবাই উৎসাহ দিচ্ছে তারপর আমার আবার আবেগ একটু বেড়ে গেলো তারপরে আমি খেলতে লাগলাম ভালো আরও ভালো খেলতে লাগলাম আর সেইখান থেকে খেলতে প্রথম ম্যাচ খেলে সেখান থেকে জিতে গেলাম আবার আবার সেখান থেকে ফার্স্ট প্রাইজ নিয়ে এসছি আরও তারপরে আমাদের সবাই ফ্যামিলির আত্মীয় আছে আমাকে ফোন করলো করে বললো যে তুই খুব ভালো খেলা করে খেলা করিস তুই ভালো খেলা শিখতে পারবি আরও বিভিন্নভাবে উৎসাহ দিতে লাগলো তারপর আবার সেখানে কয়েকদিন পর খেলা হলো গেলাম গিয়ে তারা মানে আমি ওখানে খেলতে যায়নি খেলা দেখতে গিয়েছিলাম তারপর আমাদের আত্মীয়রা বললো এই খুব ভালো খেলে একে একটা ওদের একটা প্লেয়ার কম ছিলো তারপর আমি ওখানে ছিলাম আমাদের এক আত্মীয় বললো যে খুব ভালো খেলা করে এখানে খুব ভালো সুন্দর খেলবে তারপর আমাকে নিল আমি আবেগভাবে আবেগগতভাবে খেলা করতে নেমে গেলাম তারপরে যে সবার মন জয় করে বিশাল খেলা করলাম তার পরে যে আমাকে ম্যান অফ দা ম্যাচ পুরস্কারটা দেওয়া হলো সবাই বললো যে তোমার জন্য আমি খেলাটা জিততে পেরেছি না তো জিততে পারতাম না তুমি খুব ভালো খেলেছো তখন আমার আরও উৎসাহ বেড়ে গেলো তারপর আমি প্রভাবশীল বলে মনে করলাম নিজেকে আমার খুব ভালো লাগলো সেদিন আরও খুব সুন্দর লাগলো আমার খেলাটা খেলতে আর তখন সত্যি বলতে আমার মনের মধ্যে একটা আলাদা ফিলিংস কাজ করছিলো যে আমি খেলতে যতটা মনে করছি তার চেয়ে ভালো খেলছি এমন মনে হচ্ছে যে তারপর সবাই আমাকে দেখে আমার উপরে মানে আমাকে না প্রশংসা করতে লাগলো যে তুই খুব ভালো খেলিস আরো ভালো খেল তুই বড়ো হয়ে বা এখন ভালো খেলা শিখতে পারবি তখন আমার আলাদা আবেগ কাজ করছিল তখন আমার খুব খেলতে ভালো লাগছিলো আর আমি তখন আমাকে নিজেকে খুব বড়ো বলে মনে করছিলাম তখন